আমি বাংলা ভাষাটা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি এর কারণ হলো যে আমরা যেহেতু বাঙালি এবং আমাদের মাতৃভাষা বাংলা তো সেহেতু আমরা পূর্বপুরুষ ধরে বাংলায় কথা বলে এসেছি সেজন্য আমাদের পরবর্তী জেনারেশান বা আমাদের ছোটো ছোটো যে শিশু ছেলে মেয়েরা আছে তাদেরকেও আমরা শেখানোটা খুবই গুরুত্বপূর্ণ মনে করি এবং আমরা বাড়িতে যারা আছে বাচ্চা শিশুরা তারাও কিন্তু বাংলার মাধ্যমেই পড়াশুনা করে কেননা আমরা বাংলাতে সবাই কথা বলি এবং আমাদের স্কুল বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে যে বোর্ড আছে পশ্চিমবঙ্গে মধ্য পরিষদ শিক্ষা পর্ষদ বা প্রাইমারি বোর্ড আছে সেখানেও কিন্তু বাংলাতে সমস্ত কিছু পড়ানো হয় বা শিক্ষা দেওয়া হয় বা যে শিক্ষক শিক্ষিকাদের কাছে আমাদের ছেলে মেয়েরা পড়ে তারাও কিন্তু বাংলাতেই পড়াশুনা করে তাই

তাই আমরা মনে করি বাংলা শেখানোটা বাংলায় কথা বলানো শেখানোটা বা বাংলা ভাষা শেখানোটা খুবই গুরুত্বপূর্ণ আর সাংস্কৃতিক দ্বারাও প্রভাবিত কারণ এই বাংলা ভাষা ছাড়া আমরা চলতে পারব না আমাদের প্রথম ভাষাই হলো বাংলা ভাষা